আমি এখন কিছু খাবারের নাম বলছি সেগুলো হলো ভাত মটন বিরিয়ানি চিকেন বিরিয়ানি ফ্রায়েড রাইস পোলাও ফেনা ভাত খিচুড়ি মুগ ডাল মটর ডাল পাতলা মুসুর ডাল অড়হর ডাল মাশকালাই ডাল রুই মাছের মাথা দিয়ে বিউলির ডাল খেসারির ডালের পকোড়া মুসুর ডালের পকোড়া কুমড়ো ভাজি পটল ভাজি আলু ভাজি উচ্ছে ভাজি ঝিঙে ভাজি স্কোয়াশ ভাজি কারি পাতা ভাজি নিম পাতা ভাজি সজনে পাতা ভাজি লাল শাক লাউ শাক মুলো শাক ডাঁটা শাক কচু শাক হেলেঞ্চা শাক পালং শাক বারোমিশালি শাক নিরামিষ পনির আলুর রসা মোচার ঘণ্ট ধোকার ডালনা আলু পটলের ডালনা সয়াবিন আলুর ডালনা সজনে চচ্চড়ি ঝিঙে পাতুরি কুমড়ো বটি বিভিন্ন সবজির ঘ্যাঁট রুই মাছের ঝোল কাতলার কালিয়া ভাপা ইলিশ সর্ষ শিঙ মাগুরের ঝোল ডাব চিংড়ি ভেটকি পাতুরি পাবদা কালিয়া গুড়া মাছের চচ্চড়ি ছাটি মাছের ছানা সর্ষে চাপিলা পাঁঠার মাংস কষা মুরগির মাংস ইত্যাদি